হ্যাঁ দাদাভাই রেস্টুরেন্ট এখান থেকে আমি প্রায়ই কিন্তু অর্ডার করে জিনিস নিই আপনাদের খাবারগুলো খুব ভালো তাই আজকে আমি চিকেন কষা আর বিরিয়ানির অর্ডার দিচ্ছি আমার বাড়িতে ছোট্ট অনুষ্ঠান আছে এবং সবাই সেখানে আনন্দ করবো তাই বাড়িতে রান্না না করে রেস্তোরাঁয় অর্ডার দিচ্ছি তো আপনি কীরকম অর্ডার দিতে পারবেন অনেক জিনিস একসাথে নিলে কি সেটা কিছু কম করতে পারবেন আর গরম খাবারটা কি বাড়িতে পৌঁছিয়ে দিতে পারবেন সেটা আমি জানতে চাইছি যেহেতু প্রায়ই অর্ডার করি আপনিও চেনেন এবং খুব ভালোবাসেন তাই আপনাকেই জানছি তো যদি আপনি এটা করেন তাহলে আমি আপনার কাছে আবারও খাবার অর্ডার দিতে চাই এবং গরম গরম খাবার যেমন সময়ে এসে পৌঁছে যায় কেননা দেরি হলে আবার বাড়ির লোক রেগে যাবে কেন এটা আমি খেয়ে আপনার দোকানে পছন্দ হয়েছিলো বলে আমি আমার নিজের মতেই কাজটা করছি কারণ আপনার খাবারগুলি খুবই ভালো তাই আমি আমার বাড়ির অনুষ্ঠানের জন্য বিরিয়ানি আর চিকেন কষা আপনার দোকানেই অর্ডার দিচ্ছি